হ্যাঁ হ্যালো বলছি কে বলছেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বলুন বলুন দেখো সাইকেল অনেক ভালো ভালো কোম্পানির আছে টাটা আছে হিরো আছে তারপরে হারকিউলিস আছে এগুলো আছে আর কি এখন বর্তমানে ভালো আছে এখন বর্তমানে দেখছি তো হারকিউলিসটার খুব ডিমান্ড বেশি হারকিউলিসের একটা মডেল আছে ওয়ান ওয়ান ফাইভ জিরো টু তো এই মডেলটা খুব এখন ভালো চলছে আর কি এ মডেলটা তুমি নিতে পার মানে যেহেতু তুমি তো জানো যে হারকিউলিস টেকসই ক্ষমতাটায় বেশি এবং অনেক বছর যেহেতু যায় সেহেতু এইটা খুব ভালো হবে হারকিউলিস না না হারকিউলিস ভালো হবে তুমি ভরসা করে নিতে পার আমার প্রতি কোনো সমস্যা নেই তুমি এস না আমি করে দেবো এখন তো বড় বড় বড়দিনের সেল চলছে পঁচিশে জানুয়ারি চলে এই সরি পঁচিশে ডিসেম্বর চলে এসো কালকে কোনো সমস্যা নেই আমি কালকে দেখে এটা করে দেবো সেল চলছে কিছু গিফট আছে উপহার আছে করে দেবো সব দেখে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ভালো হবে ওটা সেল ভালো আছে ওই কারণে বলছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ওরকম হারকিউলিসেরই পেয়ে যাবে ঠিক আছে ঠিক আছে তাই করো ঠিক আছে হুম হুম হুম ঠিক আছে রাখো ভাই রাখো